আমার মাতৃভাষা হলো বাংলা আমি বাংলা বই পড়তে খুবই ভালোবাসি কিন্তু ওর বাইরে পড়েছি হিন্দি বই ইংলিশ বই পড়েছি কিন্তু অতটা অভিজ্ঞতা বলতে ভালো লাগে কিন্তু আমার ভাষা ছেড়ে আমার ওই বইগুলো অতটা ভালো লাগে না আমার যেরকম বাংলা ভাষা এটা আমার মাতৃভাষা আমার এটাই পড়তেই বেশি ভালো লাগে ওগুলো একটু পড়ে অভিজ্ঞতা করলাম কিন্তু অতটা ভালো লাগলো না মোটামুটি অভিজ্ঞতা হয়েছে কিন্তু আমার ভাষাটাই আমার সব দিয়ে ভালো তা ভাষা বলতে আমি পথের পাঁচালী বই পড়েছি এটাই আমাদের বিশ্বের প্রত্যেকের পড়া উচিত কারণ এতে প্রত্যেকের মানে জীবনযাপনের আগেকার জীবনযাপনের কথা ধরে তুলে ধরা হয়েছে মানে একটা মানুষ খেটে সংসার চালাতো ওষুধ খরচা থাকতো না ওষুধ কেনার এরকমভাবে দিন কাটতো এগুলো প্রত্যেক মানুষের এই বইটা পড়া উচিত পড়লেই অভিজ্ঞতা মানুষের একটা তৈরি হবে যে আগেকার মানুষ কীভাবে জীবনযাপন করতো এটাই পথের পাঁচালীতে সেটাই তুলে ধরা হয়েছে